হ্যাঁ আমি একবার উল্কাপাত দেখেছি এটি ছিল একটি গরমের রাত আমি আমার বন্ধুদের সাথে বাগানে বসে গল্প করছিলাম হঠাৎ আমরা আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পাই এটি একটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি দীর্ঘ উজ্জ্বল লেজ রেখে যাচ্ছিল আমরা তো সবাই অবাক হয়ে গেলাম এবং এর দিকে তাকিয়ে রইলাম উল্কাটি আমাদের মাথার ওপর দিয়ে গেল এবং একটি বিশাল শব্দের সাথে বিস্ফোরিত হয়ে গেল আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম কয়েক মিনিট পর আমরা সবাই স্বাভাবিক হয়ে উঠলাম এবং যা ঘটেছিল তা নিয়ে আলোচনা করতে শুরু করলাম আমরা কেউ আগে উল্কাপাত দেখিনি এবং আমরা সবাই এটি চমৎকার এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে মনে করেছি আমি উল্কার কাছে কিছু কামনা করতে পারতাম তাহলে আমি যে সমস্ত কিছু কামনা করতাম তা হলো যে সারা বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি থাকুক আমি কামনা করতাম যে সব মানুষ সুখী এবং সুস্থ থাকুক আমি কামনা করতাম যে পৃথিবী একটি সুন্দর এবং একটি ভালো স্থান হয়ে উঠুক তবে আমি জানি যে উল্কাগুলি কামনা পূরণের জন্য নয় তারা কেবল মহাকাশে ভাসমান পাথরের টুকরো যা মাঝে মাঝে পৃথিবীর সাথে সংঘর্ষ করে তবুও আমি মনে করি উল্কাপাতগুলি একটি আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা এবং আমি এটি দেখার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি